স্ট্যাম্প কয়েন বা শিলা সংগ্রহ করার জন্য আমাদেরকে প্রথম সেই মুক্তাটা এই কাজটি করেছিল আমার স্ট্যাম্প কয়েন বা শিলা সম্পর্কে কোনো আগ্রহ ছিল না তাহলে তবে আমি যখন সমুদ্রে এসে ওই মুক্তাটি কুড়িয়ে পাই তখন থেকে আমার মনে এই স্ট্যাম্প কয়েন বা শিলার সম্পর্কে কিছু শোনার আগ্রহ জাগে আমি সেখান থেকেই এই বিষয়ে আকৃষ্ট হয়েছিলাম